বলছি তুই আজকে পড়তে এলি না হ্যাঁ হ্যাঁ আমাদের এই জে এইচ কোচিং সেন্টারের গ্রুপে দেখ স্যার সাজেশান দিয়ে দিয়েছে স্যার আর তুই যে এই পরীক্ষার সময় পড়তে আসছিস না কী হয়েছে শরীর খারাপ না কি

স্যার হ্যাঁ স্যার জিজ্ঞাসা করছিল যে তুই পড়তে আসছিস না তাই তো একবার ফোন করে দেখলাম তোকে যে তুই তাহলে পো ও আর তুই এই পরীক্ষার সময় স্যার বলছে অনেক সাজেশন দিচ্ছে তো তাই স্যার বলছিল যদি তুই আসিস তুই দেখ ওই জে এইচ কোচিং সেন্টারের যে আমাদের গ্রুপ আছে ওই গ্রুপে দেখ সব সাজেশান দেওয়া আছে ওখান দিয়ে নিয়ে নে সব সাজেশানগুলো ঠিক আছে আর তোর কাছে কি কোনো সাজেশান আছে তাহলে একটু বল ও ঠিক আছে তুই সবই আমাকে পাঠিয়ে দে আমি দেখে দেখে নিয়ে নেব আর তুই তাহলে কবে পড়তে আসবি বল

তো ওখান দিয়ে কি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ফ্যান করব সবাই মিলে কত করে মানে টাকা পড়বে আর তোর গার্লফ্রেন্ডকেও কি নিয়ে যাব সঙ্গে বল তাহলে আমার গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে যাই হ্যাঁ তাহলে সবাইকে বলে একেবারে একেবারে পড়া শেষ হলে কোচিং সেন্টার দিয়ে ওখান দিয়ে কোথাও ঘুরতে যাওয়া হবে লাস্ট দিন ঠিক আছে ঠিক আছে আর তাহলে তুই কি